পোলট্রি চাষ আমাদের এখানে একজন করে আমাদের বাড়ির পাশের লোক মানে পোলট্রি চাষে লাভ আছে কিন্তু ভীষণ কষ্টও আছে ঠান্ডাকালে মানে একজনার যদি কোনো ঠান্ডা লাগে তাহলে পুরো লাটে সব পোলট্রি মারা যায় গেলে তাদের লা লস হয়ে যায় এবারে খুব যত্ন সহকারে তাদের মানে এ করতে হয় গরম পড়লে ওরকম কারোর যদি কোনো মানে কোনো অসুখ বিসুখ হলে একজনের হলে সবার পুরো লাটে সবার হয় হলে মারা যায় তাই খুব যত্ন সহকারে তাদেরকে এ করতে হয় ওষুধ খাওয়াতে হয় ফের ভ্যাকসিন তাদের ভ্যাকসিনও দিতে হয় ফের তাদের ঠান্ডা পাখার হাওয়া চালাতে হয় ওসব করলে মানে ভালো করে তাদের ট্রিটমেন্ট করলে হচ্ছে কি পোলট্রি চাষ করলে তাদের লাভ হয় কিন্তু শীতকাল আর গরমকালে যদি কারুর অসুখ করে ওরা লাটে সবাই মারা যায় বা তাদের লসও খুব হয় কারণ আমাদের পাশে আছে আমরা জানি দেখি তাই বলতে পারছি আমরা নাহলে পাশে না থাকলে আমরা কী করে বলব তাই আমরা দেখেছি বা জানি তাই জন্য পোলট্রি চাষ করলে কি অসুখ হলে লাটে সব মারা গেলে কতটা তাদের লস হয় এটা আমরা জানি কিন্তু পোলট্রি পোলট্রি আমাদের এখানে মানে যারা চাষ করে তাদের হচ্ছে কি ভীষণ রিস্ক নিয়ে ওরা এ করে যত্ন সহকারে করে